আমি ছেলেবেলা থেকে খেলাধূলা করতে খুব ভালোবাসতাম ছেলেবেলায় আমি বিভিন্ন ধরনের খেলাধূলা করতাম আমার বন্ধুবান্ধবদের সাথে আমরা বিভিন্ন আমরা বিভিন্ন দৌড়াদৌড়ি খেলতাম আমরা লুকোচুরি খেলতাম আমরা ছোঁয়াছুঁয়ি খেলতাম এছাড়াও আরো অনেক খেলা ছিল যেগুলো আমরা খেলতাম এই সমস্ত খেলাগুলির নিয়মও ছিল ভিন্ন ভিন্ন এগুলি বিভিন্ন নিয়মে বিভিন্নভাবে খেলতে হতো এই খেলাগুলি ছিল খুবই মজাদার এই খেলাগুলি একসঙ্গে অনেকজন মিলে খেলা যেত অনেকজন মিলে খেলা যেত এই সমস্ত খেলা আমরা খেলতাম এই সমস্ত খেলাগুলি ছোটবেলায় খুবই আমাদের খুবই আনন্দ দিত এবং আমরা এই খেলাগুলি খেলে খুবই মজা পেতাম এই খেলা খেলাগুলিতে খেলার মাধ্যমে শরীর মন ও শরীরও সুস্থ থাকত এবং শরীরের বিভিন্ন ব্যায়ামও হতো তা শরীর মন দুই ভালো থাকত খেলাধূলার এই খেলাধূলাগুলি ছিল বিভিন্ন নিয়মের এই খেলাধূলাগুলিতে আমরা খেলতাম বিভিন্ন আমরা লুকোচুরি খেলতাম সেখানে একজন চোর হতো আর বাকিরা যে বাকিরা যে যেখানে পারত লুকিয়ে থাকত এবার সে এসে সকলকে খুঁজে খুঁজে বার করত এবং প্রত্যেককে এক এক প্রত্যেককে এক দুই করে নম্বর দিত সে যদি সকলকেই খুঁজে বের করে নিত তাহলে তাহলে যাকে সে প্রথমে বের করেছিল তাকে চোর হতে হতো কিন্তু সে যদি কোনো কেউ কোনো একজনকে কিংবা কয়েকজনকে না খুঁজে পেত তারা যদি তাকে ছুঁয়ে দিত তাহলে তারা যদি তাকে পিছন থেকে ছুঁয়ে দিত তাহলে তাকে আবার ঘুরে চোর দিতে হতো এভাবে আমরা খেলতাম এবং প্রচুর মজা করতাম এবং প্রচুর মজা পেতাম এই সমস্ত খেলাধুলোগুলির মাধ্যমে এভাবে ছোটবেলায় আমরা আরো অনেক নানা ধরনের খেলা খেলেছি আমার বন্ধু বান্ধবদের সাথে এগুলি খেলে আমরা খুব মজা পেতাম